এরম যুব সমাজে আজকে প্রত্যেকটা ছেলেমেয়েই ভীষণ ভালো পড়াশোনা করছে প্রত্যেকটা ছেলেমেয়েই আজকে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছে দাঁড়ানোর চেষ্টা করান বাবা মায়েরা তো সেইক্ষেত্রে তো আমাদের যা আমাদের এই যুব সমাজে আজকাল কোনো কাজ নেই না আছে কোনো শিল্প না আছে কোনো কলকারখানা না আছে কোনো সরকারি চাকরি না আছে কোনো কম্পানির চাকরি কোনো কর্মায়ক কম্পানিও তৈরি হচ্ছে না কোনো কর্মায়ক কম্পানির চাকরিও নেই তো সেক্ষেত্রে বাড়ির লোকেরও যেমনি অসুবিধা হচ্ছে আর ছেলেমেয়েদের পড়ানো হচ্ছে তাদেরও কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে